হ্যালো আপনি সুস্মিতাদি বলছেন তো বলছি যে আপনাকে আমার হচ্ছে ডেকোরেশনের জন্য মানে খুবই ভালো লাগে ওই জন্য বলছি যে হচ্ছে সাজানোর জন্য আপনি বিরাট সাজাতে পারেন আপনি আসতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই তো চোদ্দ তারিখে জানুয়ারি মাসে হুম না না পরছে বললে হবে না আমার করে দিতেই হবে ডেকোরেশনটা যেভাবেই হোক না না তাড়াতাড়ির জন্য নয় আমার এটা করে দিতেই হবে অবশ্যই তবুও কত টাকা নেবে

হুম হুম হুম বুঝতে পারছি হুম না তবুও একটু দেখে করতে হবে বলুন হুম হুম সে নয় করা হবে হ্যাঁ কিছু করা হবে আপনি এসে দেখে নেবেন কোথায় কী কেমনভাবে করা হবে না করা হবে জায়গাটা হুম হুম হুম হুম হ্যাঁ ও ঠিক আছে একটু কম সম দেখে করবেন বুঝতেই পারছেন হুম ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ